পশুদের খাদ্য বা পশু খাদ্য সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে ঘাঁস বা খড়কে পশুদের প্রধান খাদ্য হিসাবেই ঘাঁস বা খড়কেই ব্যবহার করা হয় ঘাঁস বা খড় পশুদের প্রাকৃতিক খাদ্য এবং তাদের জীবন ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিস সরবরাহ করে থাকে এছাড়াও রয়েছে ভুট্টা পশুদের প্রাকৃতিক খাদ্য হিসাবে ভুট্টাকেও ব্যবহার করা হয় ভুট্টা উচ্চ ফাইবার এবং পুষ্টিগত উপাদান সরবরাহ করে থাকে সয়াবিন রয়েছে এর মধ্যেও সয়াবিন খাবার পশুদের জন্য উচ্চ প্রোটিন সম্পন্ন খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এটি পশুর গাড়ির কাঁটা পশুর গাড়ির কাঁটা খাদ্য বা সয়াবিনের টাটকা হিসাবে পাওয়া যায় আলফা আলফা হল পশুদের প্রাকিতিক খাদ্য ও উপাদান হিসাবেও ব্যবহার করা হয় এটিও উচ্চ প্রোটিন এবং ক্যালসিয়ামে ক্যালসিয়াম সরবরাহ করে থাকে এছাড়াও আমরা পশু খাদ্য স্বাস্থ্য সম্পর্কে আমরা বিভিন্ন ধরণের অন্য কিছুও জিনিস খাওয়াতে পারি যেমন পশু প্রাণীদের বা পশুদের উৎপাদনের ক্ষেত্রে প্রাণীদের আমরা বিভিন্ন ধরণের খাবার খাওয়াতে পারি